বর্তমানে আধুনিক যুগে বিভিন্ন খেলাধুলায় প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য প্রযুক্তি উন্নত মানেদের প্রযুক্তি আসার ফলে বর্তমানে খেলা তে অনেক ফলাফল পরিবর্তন হয়ে যায় ক্রিকেটের ক্ষেত্রে যেমন ডিআরএস থার্ড আম্পায়ার বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে খেলার রেজাল্ট পরিবর্তন করে দিতে পারে একটি প্লেয়ার নট আউট আম্পায়ারের দ্বারা হলে সে ডিআরএস বা থার্ড আম্পায়ার নিয়ে সে আউট হয়ে যেতে পারে আবার একটি আউট হওয়া প্লেয়ার নট আউট হয়ে যেতে পারেন বর্তমানে আম্পায়ার একটি ওয়াইড বল দিলে সেই ওয়াইডও থার্ড আম্পায়ার সাহায্যে বা প্রযুক্তির সাহায্য নিয়ে সেই ওয়াইড বলটি ওয়াইড বল নাও হতে পারে অপোজিট টিমের অনেক সুবিধা হয় অর্থাৎ যে নিয়ম যার পক্ষে যায় তার সুবিধা হয় ফুটবলে অনেক সময় আমরা ফাউল যে প্রযুক্তি উন্নত মানের ভিডিওগ্রাফিক দিয়ে আমরা সেই ফাউলটি শনাক্ত করতে পারি অফসাইড গোল বঞ্চিত হয় এই প্রযুক্তির দ্বারায় উন্নত মানের প্রযুক্তি ব্যবস্থা আসার ফলে এলবিডাবলু আউট এই আউটটি আগে সম্পূর্ণ রূপে আম্পায়ারের হাতে নির্ভর থাকতো বর্তমানে আম্পায়ার নট আউট দিলেও সেটি ডিআরএসের মাধ্যমে সেটিকে সঠিক সিদ্ধান্তে আসা যেতে পারে তাই বর্তমানে প্রযুক্তির ভুমিকা অনস্বীকার্য এতে খেলার অনেক ত্রুটি দূর হয়েছে এতে আম্পায়ারের যে অনেক ভুল সেই ভুলের শোধন হয়েছে